পশ্চিমবঙ্গে প্রধান শিল্প প্রদর্শনী উৎসবগুলি হলো কলকাতা আর্ট মেলা এটি কলকাতার একটি প্রধান আর্ট মেলা যা স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ দেয় এর অবস্থান কলকাতা তারিখ সাধারণত জানুয়ারি মাস শিল্পের ধরন চিত্রকলা ভাস্কর্য ও ডিজাইন এছাড়াও রয়েছে কলকাতার বইমেলা এটি মূলত বইয়ের মেলা তবে বইয়ের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের শিল্পকর্মও প্রদর্শিত হয় যা রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে এই বই মেলার অবস্থান কলকাতা তারিখ সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাস শিল্পের ধরন হলো বই সাহিত্য ও প্রকাশনা এছাড়া রয়েছে দুর্গা পূজা দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক উৎসবের একটি অংশ বিভিন্ন পূজা মন্ডপের থিম মূর্তি ও শিল্পকর্ম দেখার জন্য বহু দেশের ও দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এগুলো দেখে তারা আকর্ষিত হয় এর অবস্থান পুরো পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা তারিখ অক্টোবর মাস শিল্পের ধরন মূর্তি শিল্প প্যান্ডেলে বিভিন্ন ডিজাইন সঙ্গীত নৃত্য খাবার ইত্যাদি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি চলচ্চিত্র শিল্পের বিভিন্ন দিক প্রদর্শন করে এবং সেখানে বিভিন্ন ধরনের চলচ্চিত্র বা সিনেমার প্রদর্শনী হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অবস্থান কলকাতা তারিখ সাধারণত নভেম্বর মাস শিল্পের ধরন শিল্পের ধরন হলো আন্তর্জাতিক চলচ্চিত্র এছাড়া রয়েছে বনফুল উৎসব এখনে বিভিন্ন ধরনের ফুল ছোটো ছোটো চারা গাছ ইত্যাদি প্রদর্শন করা হয় যেগুলি দেখতে মানুষ অনেক দূর থেকে আসে এবং এইখানে এসে তারা সেই সমস্ত ফুলগুলি দেখে মুগ্ধ হয় এবং তাদের ফটোও তোলে এই বনফুল উৎসবের অবস্থান কলকাতা তারিখ সাধারণত অক্টোবর নভেম্বর মাস ও এই উৎসবে শিল্পের ধরন ফুলের প্রদর্শনী গ্রামীণ শিল্প ও সংস্কৃতি